বাংলা ভাষা একটি প্রাচীন ভাষা যা হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে তার মাতৃভাষা হিসেবে আমরা ইন্দো আর্য ভাষাকেই চিনি তবে যুগের পরিবর্তনের সাথে সাথে বাংলা ভাষারও কিছু পরিবর্তন হয়েছে তা আমরা জানতে পারি পুরানো উপন্যাস থেকে যেমন প্রথমেই আসি প্রাচীন বাংলা ভাষা যার সময়টা ঠিক ছিলো পাঁচশো খ্রিস্টাব্দ থেকে সাতশো খ্রিস্টাব্দের মধ্যে এই সময়কার ঘটে যাওয়া কাহিনিগুলো যেমন মনসামঙ্গল বৌদ্ধজাতক কাহিনি এগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পারি বাংলা ভাষা প্রাচীন ভাষা সংস্কৃত থেকে উদ্বুদ্ধ হয়েছিলো এবং পরবর্তীতেই যদি আমরা চলে আসি মধ্য বাংলার দিকে সময়টা সাতশো খ্রিস্টাব্দ থেকে পনেরশো খ্রিস্টাব্দের মধ্যে এই সময় আমরা দেকতে পাই এর নিজস্ব স্বতন্ত্র ভাষা বাংলা পরিণত হয়েছিলো যার মধ্যে কয়েকটি উপন্যাস লেখা হয়েছিলো উদাহরণস্বরূপ চর্যাপদ বৈষ্ণব পদাবলী ইত্যাদি ইত্যাদি আর বর্তমান যে ভাষায় আমরা কথা বলি তা হচ্ছে আধুনিক বাংলা ভাষা যেটা আনুমানিক পনেরশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত চলে আসছে এই সময়কালে উপন্যাসগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পারি যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি বা বিভূন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস এগুলো থেকে বাংলা ভাষার আসল রূপটি চিনতে পারা যায় এইভাবেই বাংলা ভাষা ধীরে ধীরে বিকশিত হয়েছে